আমি যখন ছাদে বা কোথাও থাকি সেইখানে আরাম করে বসে তারা গুনে চোখ বুজে ধ্যান করি ধ্যান করতে আমার খুব ভালো লাগে এবং ধ্যান করার সময় আরামও লাগে আর বসে বসে বসে তারা চুপ দিয়ে চোখ বুজে দেখি চুপ দিয়ে থাকি এবং আকাশে তারা গুনি